হ্যাঁ ম্যাডাম আমি ওই তেল পাম্পে তেল ভরতে আসছিলাম তো তো আমি হচ্ছে সামনের ওই মন্দিরটাতে যদি ওইটার রাস্তাটা যদি একটু বলতেন

ওটা কতটা দূরে কতক্ষণ লাগবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো ওখানটা যেতে কতক্ষণ সময় লাগতে পারে তাও আমি যদি মোটরসাইকেলেতে যাই দশ পনেরো মিনিট আর ওখানেতে কোনো মানে ট্রাফিক আরে হতে পারে না কি যেতে যেতে রাস্তাতে হ্যাঁ ওখানটাতে বামদিকটায় আর জেলা সদর তো মানে ওই জেলা সদর বলতে যেখানে সমস্ত রকম কাজ হয় ওই জন্য ওখানটাতে একটু ভিড় থাকে না কি জেলার যেখানে কাজগুলো হয় হ্যাঁ তিন মাথার মোড় সেই জন্যই আমাকেও আমার একটা বন্ধু বলেছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না তাই আপনার কাছে জানছিলাম ওখানটাতে মানে যদি ভিড় আরে হয় তবু ওখানটাতে পাস করতে কতক্ষণ সময় লাগতে পারে

আমি আমি সকাল সকাল যেতে চাই আর কি তাহলে সকালের দিকে কি ভিড়টা একটু কম থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ম্যাম

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ